খুচরা এবং পাইকারি বাজার সম্পূর্ণ ভিন্ন রকমের বেচা কেনা হয়ে থাকে খুচরো বাজারে সাধারণত অল্প মাল বা অল্প জিনিসপত্র পণ্য বেচা কেনা হয়ে থাকে এবং এর মূল্য একটু বেশি হয়ে থাকে কিন্তু পাইকারি বাজারে বৃহৎ আকারের মাল ক্রয় বিক্রয় হয়ে থাকে এবং এর মূল্য খুচরো বাজারের তুলনায় অনেকটাই কম হয় আর সম্প্রতি বছরগুলিতে মুদির বা সবজির দোকানে যেভাবে দামের পরিবর্তন ঘটেছে তা অবশ্যই পরিবর্তন ঘটেছে করোনাকালের পরবর্তীকালে এর মূল্য অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে মুদির দোকানের জিনিসপত্রের তো মুদির দোকানের এবং সবজির যে সমস্ত দামের তারতম্য সবজি সাধারণত প্রাকৃতিক আবহাওয়ার উপর অনেকটাই নির্ভর করে থাকে আবহাওয়া যদি সঠিক থেকে থাকে এবং অনুকূল হয় ফসল বেশি উৎপাদন হয় তখন সবজি অনেকটাই বেশি উৎপাদন হয় এবং বাজারে সবজির দাম অনেকটাই কম হয় কিন্তু কোনো কারণবশত যদি বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজি নষ্ট হয় বা আবহাওয়ার খামখেয়ালিপনা পনার জন্য যদি কৃষক সঠিক পরিমাণ সবজি উৎপাদন করতে না পারে তখন সবজির দাম অনেকটাই মূল্য বৃদ্ধি পেয়ে থাকে এই কারণে সবজির দামের তারতম্য ঘটে থাকে এছাড়া বিভিন্ন সবজি বিভিন্ন বাজার অনুযায়ী দামেরও তারতম্য ঘটে থাকে এবং ঋতু অনুযায়ী সবজির তারতম্য ঘটে থাকে যেই সিজনের যেই সময়ে যেই ঋতুর যেই ফসল সেই সময়ে সেই ফসলের বা সবজির দাম অনেকটাই কম হয়ে থাকে কিন্তু অপর ঋতুতে সেই ফসল পাওয়া গেলেও তার দাম অনেকটাই বেশি হয়ে থাকে এবং সেটা অন্য রাজ্য থেকে বা অন্য জায়গা থেকে আনতে হয় যেখানে আবহাওয়া অনুকূল রয়েছে আর অনলাইন শপিং সম্পর্কে আমি যেটা মনে করি আগেকার দিনে বাবা কাকার আমলে বা আগেকার দিনে সাধারণত দোকানেই স্থানীয় দোকানে বা দূর থেকেই মানুষ দোকানে গিয়েই জিনিস পণ্য ক্রয় করতেন কিন্তু বর্তমান প্রজন্ম এ দোকানে যাওয়ার পরিবর্তে অনেকেই অনলাইনে শপিং করে থাকেন এবং এই অনলাইনে শপিংয়ের ফলে আমার মনে হয় ব্যবসাটা একটা গোষ্ঠীর হাতে বা একটা কম্পানির হাতে আবদ্ধ হয়ে যাচ্ছে এবং স্থানীয় যে সমস্ত ব্যবসাদাররা রয়েছে বা মানুষের অনেক ক্ষতি ব্যবসাদারদের অনেক ক্ষতি হচ্ছে ক্রয় বিক্রয়ের অনেক কাস্টো অনেক খরিদদার কমে যাচ্ছে কিন্তু অনলাইনের খরিদ্দারির প্রতি মানুষ আগ্রহ প্রকাশ করছে তো এই সমস্ত সমস্যার সম্মুখীন হওয়া হচ্ছে অনলাইনের ফলে তবে অনলাইনে অনেক ছেলেই ডেলিভারির যে কাজ করে থাকে তাদের অনেকেরই রোজগারের একটা সুরাহা হয়েছে এছাড়া অনেক ব্যক্তিরই দোকানে যেয়ে পণ্য ক্রয় করার মতন সময় দিতে পারে না তারা বাড়িতে এসে অনলাইনে অর্ডার করলে বাড়িতে এসে দিয়ে যায় ফলে তাদেরও অবশ্যই উপকার হচ্ছে এই অনলাইনে কেনকাটার ফলে এই হচ্ছে সুবিধা বা অসুবিধা এবং ভালো খারাপ দিকগুলি অনলাইনের এই জিনিসটিই তো বর্তমান প্রজন্ম যথেষ্টই আনলাইনের জিনিস ক্রয়ের প্রতি যথেষ্টই আগ্রহী প্রকাশ করছে এবং এর প্রবণতা দিন দিন বাড়তেই থাকছে